ভাত ডাল মুড়ি ঘ্যাট

মটন চিকেন রুই মাছ কাতলা মাছ বাটা মাছ আলু পোস্ত চাউমিন মোমো এগ রোল পনির বাটার পনির মটন মটন মটন কারি বিরিয়ানি চিকেন কষা চিলি চিকেন ইডলি ধোসা তন্দুরি প্লেন রুটি নান রুটি